কাছাকাছি বলতে ফরেস্ট আছে যা বিশেষ করে খুব আকর্ষণীয় ওখানে আছে ফরেস্ট এলাকা আর আমাদের এখানে পাশাপাশি আমাদের আসানসোলের আসানসোলের বাঁকুড়ার আমাদের পুরুলিয়ার ওগুলোর সব তো ফরেস্ট এলাকা ওখানে ফরেস্ট এলাকায় গেলে দেখতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের গাছগাছালি যে গাছগাছালি সচরাচর আমরা আমাদের পরিবেশে দেখতে পাই না আমাদের পরিবেশে আমরা কমন কিছু গাছ দেখতে পাই যেমন হচ্ছে কুল কাঁঠাল আম জাম বেল কয়েত হাতে গোনা বট অশত্থ ইউক্যালিপটাস এগুলো হচ্ছে হাতে গোনা কটা গাছ দেখতে পাই কিন্তু এমনও কিছু গাছ আছে যেগুলো আমরা একমাত্র দেখতে পাই ফরেস্টে গেলে ফরেস্টে গেলেই তখন অচেনা গাছটা দেখতে পাই হয়তো গাছের নাম জানি না কিন্তু গাছগুলো সচরাচর দেখা হয় অনেক সময় গাছ দেখেও আমাদের গাছের নাম মনে পড়ে যায় এমনটাও হয় আর অচেনা গাছের ফল আমরা সচরাচর খাই না কারণ আমরা কোনো পরামর্শ নিই যে এটা খাবার উপযুক্ত কিনা উপযুক্ত হলে তবেই খাই কিন্তু এই সব সৌন্দর্য দেখতে গেলে একমাত্র আমাদের ফরেস্টে যেতে হয় আর অভিজ্ঞতা বলতে ওই ফরেস্ট এলাকায় যে নদ নদী নদীগুলো হয় নদীর জল স্বচ্ছ হয় খুব স্বচ্ছ হয় ওখানে যে বন্যপ্রাণীরা ওই জল আহার করে থাকে এবং কোনো মানুষের তৃষা লাগে সেও যদি জল পান করে তাও তার হাঁ খারাপ কিছু নেই মানে জল খুব একদম মানে কি বলব সুমিষ্ট তো হয় কারণ ওখানে বনে জঙ্গলে থাকার এক্ষেত্রে ওখানে তো জল তো পাথরের ধুয়ে আসে বেয়ে সেগুলো দেখতে ভাল লাগে আর বন জঙ্গল পাহাড়ের যেগুলো পাহাড়ে যে বন জঙ্গলগুলো পাহাড়ে বন জঙ্গলগুলো কী হয় গাছ গাছালিগুলো হয় ঢেউ খেলানো ওখানে ওখানে গাছরা সচরাচর মরে না যে গাছ থাকে ওখানে তো ঢাল থাকে যে কারণে তোমার জল গাছের গোড়ায় জল জমে না যে কারণে গাছগুলো সচরাচর মরে না কিন্তু খরার সময় দেখা যায় হ্যাঁ খুব টানের ফলে তখন পাহাড়ের মাটির অত আর্দ্রতা ভাব থাকে না তো তো সেই কারণে ওখানে মাটি শুকিয়ে যায় এবং মাটি শুকিয়ে যাওয়ার ফলে গাছ সেভাবে তার বেঁচে থাকতে পারে না গাছ অনেক সময় সেগুলো মারা যায় শুকিয়ে যায় মারা যায় আর জলপ্রপাত মাঠ এগুলো তো আছেই